হ্যাঁ আমি ঘুরতে গিয়েছিলাম একটি জায়গা সেই জায়গাটা প্রিয় জায়গা হলো আমার দার্জিলিং কারণ জায়গাটার পছন্দের কিছু নিয়ে কথা মানে দার্জিলিংয়ে বেশ চা বাগান চা বাগান আমার খুব পছন্দ চা বাগানের ভিতরে আমরা একবার গিয়েছিলাম ঘুরতে তার জন্য আমার চা বাগানটাই খুব পছন্দ আর দার্জিলিং আমার এমনি কোনো জায়গার ভিতরে আমার দার্জিলিংটা পছন্দ যার কারণে দার্জিলিংয়ে চা বাগান আছে আর বেশ আমার বন্ধুরা আছে বন্ধুদের সঙ্গে আমরা চা বাগানে যাই যার কারণে চা বাগানটাই আমার খুব পছন্দ তার জন্য দার্জিলিংয়ে আমার কাছে পছন্দ কিছু একটি জায়গা বলে আমার মনে হয়